ভারতের সরকারি ভাষা হলো হিন্দি ভাষা এবং আমাদের ভাষা হলো মাতৃভাষা হলো বাংলা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি তাই আমাদের মাতৃভাষা হল বাংলা বাংলা ভাষা এবং হিন্দি ভাষা অনেক তুলনা তুলনা বা ডিফারেন্ট যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষা চলে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাংলা ভাষা চলে না সব জায়গায় হিন্দি এবং ইংলিশ ভাষা চলে সেই কারণে আমি মনে করি বাংলা ভাষাটা অনেক মানে অনেক কঠিন বা একটা ভাষা এই ভাষা সবাই বলতে পারে না কিন্তু হিন্দি ভাষা আমরা যেমন হিন্দি হিন্দিও বলতে পারি বাংলাও বলতে পারি কিন্তু সেটা সবাই পারে না বাংলা ভাষা যেমন এমন কিছু আছে যেমন লোক সঙ্গীত নজরুল গীতি রবীন্দ্র সঙ্গীত তাছাড়া বাউল গান এমন কিছু গান আছে যা খুবই ভালো এবং তাছাড়া সেই সব মানে বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সেগুলো শুনতে ভালো লাগে না